হ্যাঁ সত্যি বলতে আমি ভিডিও গেম খেলেছি এবং সত্যি বলতে অনেকই ভিডিও গেম খেলেছি আমার পছন্দের ভিডিও গেম যদি বলা যায় তার মধ্যে যেমন আছে এখন বহুল প্রচলিত ফ্রি ফায়ার বিজিএমআই টেম্পল রান আছে যেটা ছোটবেলায় আমি অনেক খেলেছি সাবওয়ে সার্ফার একই রকম গেম কিন্তু ভ্যারাইটিজগুলো অন্যরকম কিন্তু যদি বলা হয় ব্যাটল রয়্যাল গেমের কথা তাহলে প্রথমেই নাম চলে আসে বিজিএমআইয়ের যেটা আগে ছিল পাবজি বিজিএমআই এখন অনেক ব্যা অনেক মোডস আছে বিজিএমআইয়ের যেমন ব্যাটল রয়্যাল মোড ওয়্যারহাউজ মোড ব্যাটল রয়্যাড ব্যাটল রয়্যাল মোডের মধ্যে আছে ক্লাসিক র্যাঙ্ক ক্লাসিক আনর্যাঙ্ক ক্লাসিক র্যাঙ্কের মধ্যে তুমি প্রথমে স্টার্ট করলে যেতে পারবে প্লেনে প্লেন থেকে তুমি নামবে ব্যাটল রয়্যাল মোডে মানে একটা ম্যাপ থাকবে বা একটা আইল্যাণ্ড থাকবে সেই আইল্যাণ্ডে তুমি নামবে তোমার সাথে নামবে আরও একশোজন প্লেয়ার সেই একশোজন প্লেয়ারকে তোমাকে হচ্ছে বন্দুকের মাধ্যমে বা আরও যা জিনিসপত্র আছে যেমন গ্রেনেড আছে বা মলি আছে সেগুলো তুমি ছুঁড়ে মারতে পারবেন তোমাকে যেটা করতে হবে যে একশোজন যে যারা থাকবে তারা হচ্ছে তোমার এনিমি এবং তোমার তুমি সোলো খেলতে পারো বা স্কোয়াড খেলতে পারো বা ডুয়ো খেলতে পারো সোলো মোডে থাকবে তুমি একা ডুয়োতে থাকবে দুজন স্কোয়াডে থাকবে চারজন আমিও বেশিরভাগ স্কোয়াড খেলাটাই পছন্দ করি তাতে অনেক তাতে আমরা টিমওয়ার্কটা বেশ ভালো বুঝতে পারি অনেক স্ট্র্যাটেজিজ করতে পারি যাতে আমরা ওই বাকি যে ছিয়ানব্বই জন প্লেয়ার থাকবে তাদেরকে আমরা মেরে আমরা র্যাঙ্ক ওয়ান বা এটাতে যাকে বলা হয় চিকেন ডিনার নিতে পারি তো আমাদের ফার্স্টে ম্যাপে জাম্প করতে হয় জাম্প করার পর আমাদের বন্দুক কুড়াতে হয় বন্দুক কুড়ানোর পর আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করি যে কীভাবে এগোবো পরবর্তী প্র পদক্ষেপে বা পরবর্তী সেফ জোনে সেই সেফ জোনে যাওয়ার পর আমরা কী করে এনিমিদের মারবো এবং খুব সহজেই চিকেন ডিনার সংগ্রহ করবো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের স্ট্র্যাটেজি হয়তো অতটা ফলপ্রসূ হয় না যে কারণে হয়তো আমরা ম্যাচটা হেরে যাই বা অনেকসময় ফলপ্রসূ হয় যার জন্য আমরা প্রায় বেশিরভাগ ম্যাচই জিতে যাই তাই আমার কাছে এই গেমটা খুবই আবেগপ্রবণ এরপর যদি বলি ফ্রি ফায়ারের কথা ফ্রি ফায়ারের ব্যাপারটা কিছুটা এক আবার অনেকটাই অন্য যেমন ফ্রি ফায়ার পাবজি যে ফিজিক্সের ল নির্ভর করে যেমন গান্সের রিকয়েল আছে কিন্তু ফ্রি ফায়ারে গানশেলে তেমন রিকয়েল নেই ফ্রি ফায়ারের গান্সে যেটা থাকে সেটা হচ্ছে ড্র্যাগ অপশান ড্র্যাগ অপশান তুমি ড্র্যাগ করে গুলি চালালে তোমার এনিমির হেডশট পড়বে যাতে তুমি খুব সহজেই এনিমিকে মারতে পারবে আর এতে আরেকটা যে জিনিস সেটা হলো এর ম্যাপের পরিধিটা কম এবং এনিমি সংখ্যাও কম ওতে যেমন থাকে একশোজন এনিমি এতে থাকে পঞ্চাশজন এনিমি এবং ওই পঞ্চাশজন এনিমিকে মেরে দেওয়ার পর তুমি র্যাঙ্ক ওয়ান আসবে এবং সেই র্যাঙ্ক ওয়ানে তুমি যে টাইটেলটা পাবে সেটা হচ্ছে বুইয়া এরপর আরও যে গেমসের নাম বললাম টেম্পল রান সাবওয়ে সার্ফার টেম্পল রানের একটা ব্যাপার যেটা হলো সেটা পিছনে একটা বিস্ট ছুটবে এবং তোমাকে সেই বিস্টের থেকে পালিয়ে বেড়াতে হবে এবং পালিয়ে বেড়াতে বেড়াতে তুমি কয়েনস কালেক্ট করবে এবং সেই কয়েনসগুলো দিয়ে তুমি পরে ক্যারেক্টার কিনতে পারবে বা জেমস দিয়ে তুমি নিজের লাইফ আবার সেভ করতে পারবে এরপর চলে যাই সাবওয়ে সার্ফার সাবওয়ে সার্ফার হচ্ছে টেম্পল রানের মতো বাট এটা হচ্ছে থ্রি ওয়ে একটা গেম এই থ্রি ওয়ে গেমসে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে একটা এটা মানে রেল ট্র্যাক নিয়ে গেমটা রেলের ট্র্যাক থাকবে রেল থাকবে তোমাকে জাম্প করে করে পিছনে একটা পুলিশ তাড়া করবে তোমাকে তার থেকে বাঁচতে হয় এবং এটা খেলে খেলে তুমি এটা একটা আনলিমিটেড মানে এর কোনও গোল নেই এতে র্যাঙ্ক ওয়ান বা টপ ওয়ান আসার কোনও গল্প নেই এটা তুমি যতক্ষণ বেঁচে পালাতে পারবে তোমার হায়েস্ট স্কোর ঠিক সেখানেই হবে এই পর্যন্তই